আমি যখন ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ কোনোটাতে কাজ করি বা আমার কোনোটা যখন খারাপ হয়ে যায় তখন আমি সামনে সামনে যেই সমাধান কেন্দ্র আছে মানে এগুলো বাগানোর যে জায়গা আছে আমি সেখানে যেয়ে এগুলো ঠিক করে নিয়ে আসি মানে ধরুন যদি আমার ফোনে কোথাও কিছু হয়ে যায় ফোনে বা ল্যাপটপে তখন কিন্তু আমি আমাদের সামনে যে মোবাইল দোকান আছে বা একটি ল্যাব আছে যেখানে হচ্ছে সমস্ত রকমের ফোন ঠিক করা হয় সেখানে যেয়ে ফোনটা আমি রিপেয়ার করে নিয়ে আসি তো সেখানে রিপেয়ারের সময়ের দুদিন থেকে তিন দিন নেয় তো সেইভাবে আমি রিপেয়ার করে নিয়ে আসি আবার কখনও কখনও যদি কোনো জিনিস ফেরত দিতে হয় তো সেখানে আমি ফেরত দিয়ে চলে আসি এবং কম্পিউটারও অনেক সময় আমার যখন খারাপ হয় তখন কম্পিউটারেরটা জিনিসগুলো আমি আর ফোন দোকানটাতে পাই না তো সেটার জন্য আমাকে বাইরে কোথাও পাঠাতে হয় কম্পিউটারটা ঠিক করার জন্য কম্পিউটারে এমন অনেক জিনিস থাকে যে জিনিসগুলো আমাদের সবসময় কাছে থাকে না সেই জন্য অনেকটা দূরে যেয়ে পাঠাতে হয় কম্পিউটারটা বাগানোর জন্য কম্পিউটারটা বাগানোর জন্য আমাকে অনেকগুলো টাকাও খরচা করতে হয় তো কম্পিউটার বাগানোর কোনো সেরকম ভালো দোকান আমার এলাকায় এখনও হয়ে ওঠেনি তো কম্পিউটার যদি আমার খারাপ হয় তাহলে অনেকটা দূরে যেয়েই সেটি দিয়ে আসতে হয় এবং অনেক দিন সময় লেগে যায় সেটা নিয়েও আসতে তাদের বাগাতেও অনেকটা দেরি হয়ে যায় আমি সবসময় পরামর্শ নিই যা আমার যে আমি যেখান থেকে ফোন কিনি সেখানেই আমি ফোনটা ঠিক করার কথাটি বলি যে এইটা ফোনটায় কী সমস্যা হয়েছে তা আপনারা দেখে বলুন আর যেখানে কম্পিউটারটা নিয়েছি সেখানেই আমি কম্পিউটারটা বাগাতে দিয়ে আসি এবং সেখানেই যদি কোনো সমস্যা হয় আমি তাদেরকে ফোন করি মানে আমার মতে বলে যেখান থেকে যে জিনিসটা নেওয়া হয় সেখানেই সেই জিনিসটার ভালো মন্দ খারাপ সবটাই তারা বলতে পারবে